হ্যালো হ্যালো আমি কাবেরী গোস্বামী বলছি আমি এখান থেকে গ্যাস অর্ডার করেছিলাম বাট এখনও ডেলিভারি দেয়নি হ্যাঁ আমার কাবেরী গোস্বামী নামেই অর্ডারটা রয়েছে হ্যাঁ দেখুন আমি এক সপ্তাহ আগে আমি এক সপ্তাহ আগে গ্যাস অর্ডার করেছিলাম সেটা তো আপনারা খেয়াল রাখবেন আমাদের তবে কিছু সুবিধা অসুবিধা রয়েছে না আমাদেরকে গ্যাসটায় রান্না টান্না করে খেয়ে অফিসে আরে যেতে হয় আমাদেরও তো লেট হয় না আমার তো আসলে একটু একটা বেশি ছিল বলে সেই জন্য আমি চালিয়ে নিয়েছি পরবর্তীকালে কী হবে না আমি বুঝতে পারছি না আপনাদের এরকম খারাপ ব্যবহার খারাপ পরিষেবা কেন করছেন এক সপ্তাহ আগে করেছিলাম না সেই এক সপ্তাহ নিয়ে এত দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তো বাধ্য হলাম আমি কলটা করতে আপনাদেরকেও তো টাইম দেওয়া হচ্ছে তাই না আপনারাও সেই টাইমের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন ঠিক আছে দেখুন তাড়াতাড়ি পৌঁছে দিতে চেষ্টা করুন